আপনার এলাকায় যেটা আমাদের এলাকায় যেটা খেলাধুলা হয় সেটার মধ্যে সব থেকে প্রথম হচ্ছে ক্রিকেট তারপরে হচ্ছে কাবাডি তারপরে হচ্ছে ফুটবল কাবাডি আমাদের পাড়ায় বৃষ্টি পড়লে আমাদের পাড়ায় কাবাডি শুরু হয়ে যায় এক টিমে এক টিমে আপনারা পাঁচটাও হতে পারে ওই টিমেও পাঁচটা এই টিমে যদি ছটা হয় ওই টিমেও ছটা যে যেমন মানে টিম নেয় তো আমাদের মিষ্টি পানি মিষ্টি জল পড়লেই আমাদের পাড়ায় কবাডি খেলা শুরু হয়ে যায় এবং ব্যাট বল ব্যাট বলটি হচ্ছে আপনাদের প্রত্যেক দিন বিকাল বা চারটি বাজবে চারটে থেকে শুরু হবে ব্যাট বল খেলা সেই শেষ হবে আপনার সাড়ে ছটা সাতটায় এইটা হলো আমাদের ব্যাট বল খেলা এবং কবাডি খেলার মেন টাইম তারপরে আপনার খেলাধুলা ফুটবল তো আছেই এই দুপুর টাইমে সবাই যেদিন বৃষ্টি পড়ে সেই দিন আবার অনেকজনাই ফুটবলও খেলতে লাগে ফুটবল ব্যাট বল কবাডি সবই চলে এবং তার মধ্যে আরেকটা নতুন একটা খেলা হচ্ছে নতুন একটা